আমি যেহেতু পুরুলিয়া জেলার একজন বাসিন্দা এবং আমার জন্মভূমি যেহেতু পুরুলিয়া হওয়ায় এখানে একটি বিখ্যাত পাহাড় রয়েছে যেটা হচ্ছে অযোধ্যা পাহাড় এবং আমরা জানি যে আগে কিছুদিন আগে পর্যন্ত উত্ত দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বা উচ্চতম শৃঙ্গ ছিল এই পুরুলিয়ার গোরগাবুরু পাহাড় কিন্তু বর্তমানে সেটা পরি পরিবর্তন হয়ে চেমটাবুরু হয়েছে আমার এই অযোধ্যা পাহাড়ের সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে কারণ আমার বাড়ি থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের মধ্যে এই অযোধ্যা পাহাড় অবস্থিত এখানে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হল বামনী ফলস এবং সীতাকুণ্ড রয়েছে তাছাড়া রয়েছে পাখি পাহাড় তাছাড়া আপার ড্যাম লোয়ার ড্যাম এই জায়গা ওই জায়গাগুলি গেলে কিন্তু আমরা দেখতে পাবো যারা সবচেয়ে উল্লেখযোগ্য হল এইখানেই রয়েছে আমাদের চড়িদা গ্রাম আমরা সবাই জানি যে পুরুলিয়া জেলা ছৌ শিল্পে বিখ্যাত এই ছৌ শিল্প বর্তমানে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে গেছে এখানের যে উল্লেখযোগ্য ছৌ নৃত্যের যিনি গুরু তিনি ছিলেন গম্ভীর সিংহ মুড়া তার জন্ম এই অযোধ্যা পাহাড়ের কাছে চড়িদা গ্রামে এবং তাকে উদ্দেশ্য করে এখানে মুখোশ শিল্প একটি নতুন স্বীকৃতি পেয়েছে এবং এটি বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে দু হাজার উনিশ সালে সব মিলিয়ে আমার অযোধ্যা পাহাড় আমার কাছে একটি স্বর্গ